আমাকে আমার কিছু অফিশিয়ালি কাজের জন্য মুম্বাই যেতে হবে আর মুম্বাই যাওয়ার জন্য আমাকে প্রথমে আমার এলাকা থেকে ট্রেনে করে যেতে হবে কলকাতা এয়ারপোর্ট সেখান থেকে ফ্লাইট ধরে আমাকে যেতে হবে মুম্বাই আমার ট্রেনের টাইম রাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিটে তাই আমারকে আমার বাড়ি থেকেই স্টেশনে যেতে হবে সেই সময় যাওয়ার জন্য কোনো ক্যাব পাওয়া যাবে কি না ভাবতে হবে তাই আমি এক ক্যাব বুক অফিসে ফোন করি সেখানে জানতে চাই যে তারা ওই টাইমের মধ্যে আমাকে কেউ স্টেশনে পৌঁছে দিতে পারবে কি না আমার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব প্রায় এক ঘন্টা অর্থাৎ যদি এগারোটা পঞ্চান্নয়ে ট্রেন থাকে আমাকে বাড়ি থেকে সাড়ে নটা থেকে দশটার মধ্যে বেরোতে হবে তবেই আমি সেই টাইমে পৌঁছাতে পারবো তাই আমি ক্যাব বুক অফিসে ফোন করে জিজ্ঞেস করি সঠিক সময়ে তারা আমাকে সেই সময়ে আসতে পারবে কি না এবং আসতে হলেও আমি ঠিক ঠাক সময় মতো সেখানে পৌঁছাতে পারবো কি না কারণ একদম বেশি দেরি করা আমার চলবে না আমার বাড়ি গুরগাঁও থেকে স্টেশন যেতে হবে অনেকটাই পথ তাই অতো রাত অতো রাত্রে ঠিক মতন না যদি আমি পৌঁছোতে পারি আমি অনেক সমস্যার মধ্যে পড়ে যাবো তাই সেই সময়টি আমি জানতে চেয়েছিলাম ক্যাব বুক করা অফিসে